পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক উৎসব ও সামাজিক ঐতিহ্যগুলির মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে যেমন দুর্গাপূজা আমাদের বাঙালিদের পূজা হয় ওটা হচ্ছে সবথেকে বড়ো উৎসব বাঙালির তেমন হচ্ছে মুসলিমদের আছে মহরম আছে ঈদ আছে খ্রিস্টানদের আছে বড়দিন পালিত হয় তার মধ্যেও বাঙালিদের মধ্যে আছে পৌষ পার্বণ আছে পৌষ পার্বণ আছে হোলি আছে হোলি দোল আর বিভিন্ন গ্রামগঞ্জে তো বাঙালিদের মধ্যে হচ্ছে গ্রামেতে পূজা পার্বণ আছে কালী পূজা আছে তাছাড়াও হরনাম হচ্ছে হরিনাম কীর্তন হয় আর বিভিন্ন মন্দিরে পূজা পার্বণ তো অবশ্যই হচ্ছে

আর বিভিন্ন হচ্ছে হিন্দুদের মধ্যে জামা ষষ্ঠী পালিত হয় তাছাড়াও হচ্ছে বাঙালিদের যে রথ রথযাত্রা হয় আর পৌষপার্বণ তো বাঙালিদের হচ্ছে বাঙালিদের পৌষপার্বণই হয় তাছাড়াও হচ্ছে নৃত্য বাউল এগুলো তো হচ্ছেই আর আর শিল্প কারুকার্য শিল্প কারুকার্য হচ্ছে কাঁথা টেরাকোটা আর শোলপিটের কারুকাজ এগুলো চলছে তাছাড়াও আঁকা প্রতিযোগিতা এগুলো অঙ্ক এগুলো তো ক্লাবে বা গ্রামে গ্রামের যে ক্লাবগুলোতে এগুলো তো প্রতিযোগিতা চলছে আর পশ্চিমবঙ্গের সংস্কৃতি সবথেকে তো বড়ো দুর্গা পুজোয় তাছাড়া দেশে বিভিন্ন রাজ্যে এই পূজাটা অ তো বেশি পালিত হচ্ছে দুর্গাাপূজা সেই জন্য হচ্ছে বাঙালি সবথেকে উৎসবের মধ্যে সবথেকে দুর্গাাপূজাটাই শ্রেষ্ঠ